হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি ক্রিকেট খেলার ম্যাচ আমাদের পরিবারের সকলে আমরা একসঙ্গে বসে খেলা দেখি টিভিতে ও পাশাপাশি বন্ধুবান্ধব থাকলে তারাও আসে একসঙ্গে বসে খেলা দেখতে খুব মজা হয় সঙ্গে থাকে গরম গরম চা আর তার সঙ্গে মুড়ি মাখা আমরা খেতে খেতে খেলা দেখি এই কদিন আগে যে খেলাটা হলো তাতে বিরাট কোহলি খুব ভালো খেলেছিলো ওনার সেই দিনে জন্মদিন ছিলো তো উনি একশো কমপ্লিট করেছিলেন একশো রান সেদিনের খেলাটা দেখেছিলাম খুব মজা হয়েছিলো ক্রিকেট খেলা দেখতে খুবই ভালো লাগে কিন্তু সব সময় তো আবার টাইমও পাই না ওই জন্যে দেখাও হয় নি নইলে ক্রিকেট খেলা যখই খেলা হয় তখনই দেখতে ইচ্ছা করে বা কখনও কখনও বাড়িতে না থাকতে পারলেও হাতে মোবাইল আছে মোবাইলে একটু করে দেখে নিই কিন্তু এক টানা তখন দেখতে পারি না এক টানা দেখতে গেলে সেটা তখন বাড়িতে বসেই দেখা হয় বাইরে এক টানা দেখা হয় না বাড়িতে যখন সময় হয় তখনই বসে ক্রিকেট ম্যাচ দেখি খুব ভালো লাগে